হুম হ্যালো বলছিলাম যে আপনি মানে ঘরের পেন্টারের যে আমাদের বাড়িতে দেখতে এলেন না তো আপনি তো আর আসছেন না তো আমার ওই কালার নিয়ে আপনার কাছে একটু কিছুটা কথাবার্তা ছিলো তো আপনি কি এখন ফ্রি আছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওই বলছি তো আপনি কি এখন ফ্রি আছেন ও আচ্ছা আচ্ছা তো আমার বাড়িটা হ্যাঁ হ্যাঁ আমি তো আপনাকে তো ওই বললাম কারণ আপনার হাতের কাজটা তো খুব সুন্দর দেখেছি আর আপনি কালারভি মানে ঘর অনুযায়ী কালারটা চয়েসও করতে পারেন খুবই সুন্দর তো সেই কারণে আপনাকে কটা কালার আমি পাঠিয়েছি ওয়াটস অ্যাপে আপনাকে বলেছি ওই কালারের ভিতরে আমার ঘরের কোনটা ম্যাচ হবে মানে আমার ঘরের সাথে কোনটা সুন্দর লাগবে সেটা একটু বলে দিতে বলেছিলাম আপনি হয়তো দেখেন নি টাইম নেই মানে টাইম টাইম ছিলো না হয়তো আপনার হাতে তো আপনি দেখেন নি তো আমার এই ঘরে না কেমন কালার দিলে ভালো লাগবে বলুন তো বাড়িটা তো দেখেছেন আমার মানে কেমন

হ্যাঁ হ্যাঁ আমি তো ওয়াটস হ্যাঁ হ্যাঁ ওয়াটস অ্যাপে কটা কালার পাঠিয়েছি

হ্যাঁ হ্যাঁ একটু দেখে নিন না যা তাড়াতাড়ি দেখে নিয়ে আমাকে একটু বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমি কটা কালার পাঠিয়েছি আপনি ফ্রি টাইমে না দেখে না আমাকে জানান কারণ আমার বাড়িতে না একটু কাজ আছে সামনে প্রোগ্রাম আছে তো কিছু অনুষ্ঠান আছে তো সেই জন্যে

হ্যাঁ হ্যাঁ এই কথাই রইলো তো আপনি আমাকে না রাত্রের দিকে একটু জানিয়ে দিন ঠিক আছে হ্যাঁ আর আপনি কেমন কী নেবেন ওটাও আমাকে জানিয়ে দেবেন মানে ক দিনের কাজ হবে আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি তাহলে হ্যাঁ